শীত প্রধান জাতীয় যে গাছপালাগুলো আছে সেগুলো একটু বেঁচে থাকা কঠিন হতে পারে কারণ বিশেষ করে চা গাছপালা চা গাছপালাতে একটু আর্দ্রতার পরিমাণ খুব কম থাকা উচিত এবং যেগুলো কি না পাহাড়ি এলাকার গাছগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আর্দ্রতার পরিমাণ কম রাখা উচিত অর্থাৎ বিস্টির পরিমাণ যাতে খুব কম না হয় এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশ দরকার হয় তার জন্য প্রধান উদাহরণ হিসাবে চাটাকেই বলা যায় যে চা চাষ যেগুলো হয় যেগুলো পাহাড়ি এলাকায় যে চা চাষগুলো ধাপ কেটে কেটে চাষবাস করা হয় এমনকি ধাপ চাষও হতে পারে সেগুলি পরিমাণ যে আর্দ্রতা বলতে জল পরিমানটা খুব কম লাগে এবং সব থেকে বেশি ব্যবহিত হতে শীতে শীতালু যে পরিবেশ অর্থাৎ মনোরম পরিবেশ ওদের দরকার হয় না বৃস্টি না গরম এবং তাদের বেশি পরিমাণে বেশিরভাগ ক্ষেত্রেই ঠান্ডা জাতীয় যে ওয়েদারগুলো দরকার হয় সেটার জন্যই মানে এই গাছপালাগুলি বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যায় এবং গাছপালাতে কঠোর গ্রীষ্মকালে এবং শীতকালে যত্ন নেওয়ার বলে বলা যায় যে গ্রীষ্মকালে বেশিরভাগ গাছের ক্ষেত্রে অর্থাৎ কলা গাছ থেকে আম গাছ জাম গাছ এগুলোর ক্ষেত্রে খুব পরিমাণে জলের প্রয়োজন হয় এবং গাছ তো নিজে নিজে মাটি থেকে জল তো নিয়ে নিতে পারে কিন্তু তা সত্ত্বেও যে সব গাছের শিকড়গুলো মাটির নিচ অব্দি যায় না সে সব গাছ কিন্তু নিজে থেকে হয়তো খুব বেশি না হলেও অল্প অল্প জল নিতে পারে এবং তার জন্য আপনাদের যা করা উচিত প্রতিদিন যে সমস্ত গাছগুলোকে আপনা বড়ো করছেন সে সব গাছগুলোকে ছোট থেকেই একটু বেশি পরিমাণে জল দেওয়া শুরু করতে হবে যার ফলে তারা হয়তো শিকড় মাটির নিচ পর্যন্ত না নিয়ে গেলেও ওই ওপর থেকেই যাতে আপনি জল ঢাললেই যাতে ওই গাছপালা সহজেই জলটাকে নিতে পারে এবং তাড়াতাড়ি বড়ো হতে পারে আর শীতকালের ক্ষেত্রে যা যেটা হয় সেখানেও বেশি জল না দিলেও শীতকালের ক্ষেত্রে অল্প জলেই যাতে হয়ে যায় কারণ শীতকালে তো বাষ্পমোচন তো খুবই কমই হয় বেশি বাষ্পমোচন হয় না যেটা গ্রীষ্মকালে সবথেকে বেশি বাষ্পমোচন হয় তো যার জন্যে শীতকালে কম জল দিলেও গাছপালা ঠিকমতো টিকে যেতে পারে এমনকি ফুল গাছে তো ফুল তো হয়ই জল না দিলেও আপনিই দেখবেন ফুল গাছটি আপনি সেই মানে শীতকাল ঠিক ফুল দিয়েই দিচ্ছে সুতরাং বেশি জলের প্রয়োজন হয় না শীতকালে তো গীষ্মকালে একটু যত্ন বলতে এই সার টারগুলো একটু ওই দেয়া উচিত আর তার সঙ্গে একটুখানি হালকা একটু জল টল একটু যাতে দেওয়া যায় এবং প্রতিনিয়ত যাতে এক বালতি করে জল দিয়ে সব মানে গাছে যদি দি দিতে পারেন তাহলে হয়তো ঠিকঠাকভাবে গাছগুলোকে যত্ন নেওয়া সম্ভব